হ্যাঁ স্যার আমি বলছিলাম তো আমার দেড় বিঘা জমি লাগানো আছে তো কী রাসায়নিক সার দিলে ভালো হবে আলুরও আছে ধানেরও আছে তো দুটোতেই কী ধরনের ইয়ে মানে জৈব সার দিলে ভালো হবে বা রাসায়নিক সার

আচ্ছা

ও হুম

আচ্ছা কোথায় পাব ওগুলো আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে কাল বিকালে দেখা করছি